আমি সবথেকে ভালো রান্না বানিয়েছিলাম মাংস মুরগির মাংস প্রথমে বাজার থেকে কিনে আনলাম পাঁচশো গ্রাম মাংস সেটাই এনে ভালো করে ধুয়ে তারপর ওতে তেল নুন মশলা সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপর ওটা ঢাকনা ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম ফ্রিজে রেখে খুব ভালোভাবে ওটা যাতে মিশে যায় সেই হিসাবে রেখে দিলাম তারপর ওই মাংসের জন্যই আমি কিছু আলু কেটে নিলাম প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম তারপর আলু ভাজাগুলো তুলে রেখে দিয়ে আমি যে ওই মশলা বানিয়েছিলাম আদা রুসুন পেঁয়াজ কাঁচালঙ্কা টমেটো আদা রুসুন পেঁয়াজটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিলাম তারপরে ওই কড়াইতে তেল দিয়ে আবার পুনরায় ওই মশলাগুলো একে একে দিতে থাকলাম তার সাথে কাঁচালঙ্কা টমেটো তেজপাতা এগুলো দিলাম ওই মশলাটা ভালো করে কষাতে লাগলাম তারপর ওই মশলাটা কষানোর পর আমি ওই মাংসটা তাতে তুলে দিলাম মাংসটা ভালো করে কষাতে লাগলাম কষাতে কষাতে যখন শেষ অবস্থায় আসলো তখন আমি আলুগুলোও তুলে দিলাম তারপর কষাতে কষাতে যখন দেখলাম আমি মাংসের গা থেকে তেল বেরচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে ওই মাংসটা কষানোর পর ভালো একটা গন্ধ উঠলো তখন মাংসটা কষানোর পর আমি একটা আমার ছেলেকে বললাম খেয়ে দেখ তো কেমন লাগে তখন ও খেয়ে বললো খুব ভালো হয়েছে তারপর কষানোর পর আমি মাংসটায় হালকা জল দিলাম যেটাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই অভিজ্ঞতাটাতে আমি অনেক কিছুই শিখিয়েছি যেমন মাংসটায় মশলা মাখানোর জন্য মাংসটায় কিন্তু সুস্বাদু হয় আবার মাংসটা নরম হয়ে যায় না কাগজি লেবু আর টক দই মাখালে ওটাতে নরম হয়না খুব সুন্দর থাকে শক্তভাবে এইভাবেই আমি রান্না কল